হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আমি দর্জি দিদি বলছি বলো আচ্ছা ও আচ্ছা হ্যাঁ কার বিয়ে ও বোনের বিয়ে হ্যাঁ ঠিক আছে আসো তাহলে একদিন হ্যাঁ এবার তোমাকে তো তাড়াতাড়ি আগে থাকতে আসতে হবে কি বানাবে কি হ্যাঁ আমাকেও তো ধরো এবার টাইম দিতে হবে তুমি বলছো সামনের মাসে তাহলে আগে থেকে তো আসতে হবে তাই না মিস্ত্রিগুলো হ্যাঁ হ্যাঁ অর্ডার দিয়ে যেতে এগুলো করে দিয়ে যাবে কেন না তোমার এগুলো বানাতে না দিয়ে গেলে আমিও সময় পাবো না বুঝতেই তো পারছ আমার তো আরও কাজ ধরা থাকে তাই না এর মধ্যেই চলে আসো তুমি কাল পরশু করে হুম এবার তোমাকে কি বলবো তুমি তো ধরো জানোই হ্যাঁ তবুও আসবে ঠিক কম সম করে করে দেবো হ্যাঁ তাও ধরো লেহেঙ্গাটার তো জানোই তো কটা লেহেঙ্গা হবে একটা একটা লেহেঙ্গা ওটার তো জানোই তো কতো মজুরি হতে পারে চার পাঁচশো টাকা তো টাকা তো মজুরি হয় দশটা ব্লাউজ এক একটা ধরো আড়াইশো টাকা করে তো কম করে হলেও বলো হ্যাঁ জানো তো সে তো তোমাদের কাছ থেকে কমই নিই বলো চেনাশোনা লোকের কাছ থেকে তাই না হ্যাঁ তোমরা আসো কেন আসো আমার কাছে সুবিধা পাও বলেই তো আসো বলো তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাল পরশুর মধ্যে আসলেই হবে হুম তবু হ্যাঁ সেটা তো বলতেই হবে না সে তো করে দেবো দশটা ব্লাউজ তোমার লেহেঙ্গা আর কি বললে তাহলে হুম এবার অতোগুলো জিনিস জানোই তো বানাতে তো সময় লাগবে তাই না হ্যাঁ আগে আসবে কেন না আগে থেকে আসবে আগে থেকে না আসলে তো হবে না জানো তো আবার বিয়ের আবার বিয়ের হয়তো তেমন বিয়েরটা তো ধরো তোমাকে টাইম মতো দিতে হবে তাই না ওগুলো তো আর মানে ডেট পার করলে হবে না তাই না একদম একদম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হুম হুম হুম তোমরাও ভালো থেকো হ্যাঁ ঠিক আছে